ওড়িশা সমুদ্রতীরবর্তী অঞ্চল এবং এখানে বিভিন্ন ধরনের মানুষদের প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বন্যা এখানে দেখাই যায় সমুদ্রের জল ফুলে গেলে এইখানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে মানুষদের প্রচণ্ড ক্ষতি হয় এর ফলে তারা তাদের ছেলেমেয়েদের সে বিদ্যালয়ে পাঠানোর সুযোগ করে দিতে পারে না এবং এখানে এখনও লিঙ্গের ভেদাভেদ রয়েছে যেখানে ছেলেদের জন্য বিশেষ সুবিধা তৈরি করা হয় এবং মেয়েদেরকে সে সুবিধা ভোগ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না আবার এখানকার মা বাবাদের অসুবিধে রয়েছে যেমন নিম্নবিত্ত পরিবারের মানুষরা তাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য সক্ষম নন তা তারা তাদের ছেলেমেয়েদেরকে কাজের জন্য পাঠিয়ে দেন